ছবি আঁকার ক্ষেত্রে পোট্রেট অর্থাৎ মানুষের মুখ এটা আঁকার সময় মানুষের চোখটাকে সঠিকভাবে ছবির মধ্যে ফুটিয়ে তোলাটা সবথেকে কঠিন কাজ হিসেবে আমার মনে হয় তবে আমার মনে হয় অনুশীলনের মাধ্যমে সেটাকে আমরা কাটিয়ে তুলতে পারি এবং রঙের যে পার্থক্যটা থাকে কোথায় রংটা হালকা হবে কোথায় রংটা আবার গভীর হবে সেই জিনিসটা তুলে ধরাও কখনো কখনো মানুষের কাছে কঠিন হয়ে ওঠে তবে অনুশীলনের মাধ্যমে আমরা সব সমস্যাই কাটিয়ে উঠতে পারি